হ্যাঁ হ্যাঁ বউদি বলো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছ হ্যাঁ হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই ভালো আছে আমি তো এখন তে আছি

এই কাজ করে চারটের দিকে বাড়ি যাব কেন কী টি ভি নেবে কত টাকা আছে বলো তো আগে

কেন আরেকটু বাড়িয়ে দাও না ভালো হবে তোমার কী কোম্পানির টি ভি পছন্দ বলো হুম চলবে ও স্যামসাংয়ের নাও না তুমি টি ভি নেবে না এল সি ডি নেবে ও কেন এখন তো এল সি ডির যুগ গেছে না যুগে যুগের সাথে তাল মিলিয়ে চলো আচ্ছা আচ্ছা বুঝলাম পরিবারের সব সদস্য একসাথে বসে দেখবে তাই তো ও আচ্ছা আমি তাহলে দোকানে গিয়ে জিজ্ঞাসা করব কত কী দাম পড়ে কত কী নেয় তারপর তোমাকে ফোন করে আমি জানাব

দীপাবলির তো অফার চলছে অফারে ছাড় বাদ পাবে সেই ছাড় বাদের টাকাটা আমাকে দিয়ে দেবে হ্যাঁ মিষ্টি খাব না তা অফারের টাকাটাতে খাওয়াবে না কি অবশ্যই আছে বউদি বলে কথা সামনের ভাদ্র মাসে হ্যাঁ

আচ্ছা দেখে দেখে টি ভিই গিফট করবে আর অন্য কিছুই গিফট করবে না আমার বউ খুব ঠান্ডা জিনিস খেতে পছন্দ করে একটা ফ্রিজ গিফট করো না

ভালো বুদ্ধি খাটিয়েছ তাহলে হ্যাঁ ভালো বুদ্ধি খাটিয়েছ তাহলে হুম অবশ্যই খুব কম দিচ্ছে বাড়ি টানতে টানতে ফুরিয়ে যায় হুম দেখতে তো হবেই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে কত কী দামে নিলে কত কী ডিসকাউন্ট পাওয়া যাবে আমি সে সব জেনে নেব তারপর তোমাকে আমি ফোন করে বলে দেবো আচ্ছা ঠিক আছে